আমাদের যে দুটো প্রকল্প যেটা একটা হল আয়ুস্মান ভারত আর একটা ঘর ঘর নল এই দুটো প্রকল্প মানুষকে খুব উপকার করেছে কারণ এই আমাদের যে এই আয়ুস্মান ভারত প্রকল্পটি মানুষরা আগে বিনা চিকিৎসায় মারা যেত এখন ওই প্রকল্পের মাধ্যমে পাঁচ লাখ টাকা করে চিকিৎসার জন্য সাহায্য পাচ্ছে এর ফলে মানুষের মারা যাওয়ার সংখ্যাও অনেক কমে গেছে আর ঘর ঘর নল এই প্রকল্পটি মানুষের প্রতিটা গরীব মানুষ তাদের বাড়িতে বাড়িতে এই কল পৌঁছে গেছে যে গ্রামের আগে গ্রামের দিকে জলের খুব সমস্যা ছিলো বাইরে কুঁয়ো থেকে জল নিয়ে আসতে হতো কল থেকে জল নিয়ে আসতে হতো কিন্তু এখন ঘরে ঘরে জল কল হয়ে গেছে সেই কারণে এখন মানুষের এই প্রকল্প দুটি খুবই মানে উপকারি যোগ্য হয়ে উঠেছে